এখানে আমরা কাপড় বুনে থাকি চোখে খুব একটা দেখতে পাই না তবু চশমা নিয়ে যতটা ইচ্ছা হয় কাজেই থাকি যে দেশে যায় যে এইটা করে আমরা এই জিনিসটা আমরা বের করে নিয়ে আসবো তাঁতকাল থেকে আমরা সুতোইতে রঙ দেওয়া হয় বিভিন্ন রকমের রঙ দিয়ে পরে সেই রোদে শুকানো হয় ব্যান্ডেল করে তারপরে কলেতে ভালো করে বানিয়ে বানিয়ে যার জায়গায় সেই সুতো রেখে দিয়ে আমরা এইবার সুতো সুঁচ দিয়ে মেশিনয়ে কাপড় গুনে বের করে বিভিন্ন রকমের কাপড়ের ডিজাইন করে আমরা ব্যান্ডেল করে সেইটা বাইরে আমাদের বার থেকে সব আসে কাপড় নেওয়ার জন্যে গামছা কাপড় সেটা তাদের ব্যান্ডেল করে তাদের দিলে সেই সব ব্যাপারীরা নিয়ে চলে যায় আবার আমরা সেই কাপড় তৈরি করার জন্যে আবার আমাদের সুধু রঙ দিয়ে ভালো করে ব্যান্ডেল করে আবার কলে মেশিংয়ে সাজিয়ে দিতে হয় তারপরে এরম বিভিন্ন করে বিভিন্ন রকমের কাপড় তৈরি করে সুন্দর করে আমরা ব্যাপারী আসলে তাদের হাতে দিয়ে আমরা কিছু উপার্জন টাকা পয়সা আমরা ইনকাম করি

বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসে কেমনভাবে আমরা রঙ করি কেমনভাবে কাপড় তৈরি করি আমাদের খুব ভালো লাগে তাদের সাথে গল্প করতে তারা এসে সেই সব দেখে তারাও আবার আমাদের সাথে কিছু শেখার জন্যে আমাদের কাছে এসে শেখার জন্যে বসে আমরাাদেরের আমি সেইটাই তাদের কাছে খুব দেখতে দেখাতে ইচ্ছা করি তারা খুব ভালো বলে যে না আপনার কাজ খুব ভালো হ্যাঁ